আমি এই একটু ক দিন আগে আমাদের খাদিমস থেকে একটি জুতো ব্যবহার করেছিলাম এবং সেই জুতোটি প্রথম প্রথম আমার খুবই খুবই ভালো লাগতো ঠিক আছে যার ফলে আমি জুতোটা খুবই পছন্দ করতাম কিন্তু কিছু দিনের মধ্যেই সেই জুতোটি আমার কী হয় না ছিঁড়ে যায় এক দিকটা যার ফলে সেই জুতোটা আমি সেভাবে পরতে পারছি না এবং জুতো দুটোকে আমি যেভাবে ভালো ভেবেছিলাম সেটা অতটাও খুব একটা ভালো নয় তাই আমি তাদের যে ফেরত পণ্যটি সত্যি অত্যন্ত আমার মনে হয় খুব একটা ভালো নয় যে যে কারণ যেইভাবে যেভাবে যে টাকা দাম নিয়েছিল সেইভাবে সেই আমি কিন্তু সেই জুতোটা ঠিকঠাকভাবে পেলাম না তাই এই পণ্যটি আমার খুব একটা ভালো লাগেনি